হিন্দিতে যে আমাদের ডি ডি এল জি সিনেমাটা আছে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে মেরি খাঁবো মে যো আয়ে গানটা আমাকে গুনগুন করতে খুবই ভালো লাগে